হ্যালো স্যার আমি আপনার উবের কম্পানি থেকে একটি ক্যাব বুক করেছিলাম ক্যাবটি দেরি করে আসে আমি ক্যাবটির ড্রাইভারকে বলি এবং ক্যাবটির ড্রাইভার সেক্ষেত্রে আমার সাথে ব্যবহারও খুব একটা ভালো করেনি তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে আমার ট্রেনটি ঠিক এক ঘন্টার মধ্যে ছেড়ে যাবে যেহেতু আমার গন্তব্যস্থল আমার বাড়ি থেকে অনেকটাই তাই জন্য আমি কিছু না বলে ক্যাবটিতে উঠলাম এবং ক্যাবটিতে উঠে দেখি ক্যাবটির সিটটি ছেঁড়া তাও মেনে নিলাম এরপর ক্যাবটি ছেড়ে যায় ক্যাবটি যেতে যেতে রাস্তায় পাংচার হয় এবং পাংচার হওয়ার পরেও দেখলাম যে ক্যাবটির ড্রাইভার কিছুটা যেন হলেও গাড়িটি ঠিকঠাকভাবে চালাতে পারছেন না গাড়িতে হর্ন নেই এবং গাড়িটি আমার ট্রেনের স্টেশনে পৌঁছাতেও অনেকটা পরিমাণে দেরি করে ফেলে তাই জন্য আপনাদের এই ক্যাবের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো খুব একটা ভালো বলে আমি মনে করছি না তাই জন্য কিছু মনে করবেন না ফিডব্যাক খুব একটা ভালো দিতে পারলাম না